হ্যাঁ পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার তো রান্না করেছি যেমন শাক সবজি শাক সবজি হচ্ছে প্রচুর ভিটামিন রয়েছে তাতে এবং শাক সবজি খেলে প্রত্যেকটা মানুষেরই পায়খানা পরিষ্কার হয় আর সেক্ষেত্রে স্বাস্থ্যও খুব ভালো হজমের সহায়তা করে সেক্ষেত্রে আমি তো মানে বাড়িতে বানিয়েছি প্রচুর রকমেরই যেমন কাঁচকলা দিয়ে লাউ ডাঁটা দিয়ে হচ্ছে লাউ ডাঁটার দিয়ে কুলকে শাক দিয়ে একটা ঝোল বানাতাম সেদ্ধ ঝোল যেটাকে বলে সেটাও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং যে ডাল মসুর ডালে তো প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো সেই ডালকে আমি একটু তাতে সে লাউ কেটে দিয়ে দিতাম লাউ দিয়ে একটু গাজর দিয়ে মসুর ডাল দিয়ে ঘন করে ডাল রান্না করতাম সেটা শরীরের জন্য প্রচুর উপকারী আর সব দিক থেকে তো আমাদের অনেক কিছুই প্রাকৃতিক দিক থেকে আসে যেমন হচ্ছে